আমাদের এলাকায় প্রাকৃতিক সম্পদ বলতে কাঠ মাছ এগুলো কাঠ দিয়ে মানুষ চেয়ার টেবিল সব কিছু তৈরি করছে এগুলো ব্যবসার কাজেও লাগাচ্ছে অনেকে এগুলো বিক্রি করছে এছাড়াও মাছ প্রচুর পরিমাণে সমুদ্র থেকে মাছ তোলা হচ্ছে মাছের সাথে সামুদ্রিক জীব আরও অনেক কিছু এগুলো নেয়া হচ্ছে যাতে এগুলো একটা ভালো ব্যবসার জায়গা যেখানে সমুদ্র থেকে এতো ভিন্ন ধরনের মাছ তোলা হয় সেখান থেকে সে মাছগুলো বিক্রি করা হয়